হ্যালো

হ্যাঁ বলছি বলছি যে আমার অন আমার মেয়ের অন্নপ্রাশন আছে আপনাকে রান্না করার জন্য আমি একটু নেব বলুন আপনি ওই তো দশটা মতো আইটেম হলে হবে আপনি কত কী টাকা টাকা নেবেন আপনি বলুন সেইভাবে আমি এগবো ওই তো হাজার দুই দু হাজার দু হাজার লোক ওই তো ভাত ডাল আলু ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট মাংস মাছ মিষ্টি দই পাপড় চাটনি হজমোলা এই এই কটা ওই আপনি হ্যাঁ ওই তো হচ্ছে বারোটার দিকে শুরু হবে আপনি একটু এসে তাড়া আর দরকার নেই নাহলে খাওয়া দাওয়াতে দেরি হয়ে যাবে আপনি একটু তাড়াতাড়ি আসবেন এসে ঝপ করে ব্যবস্থা করবেন ভালো রান্না করবেন নাহলে কিন্তু পয়সা কম দেবো ঠিক আছে